এক হাজার একশো সাত সাতাশ হাজার পাঁচশো চুয়ান্ন সাত লাখ সাত হাজার সাতশত পঞ্চাশ উনপঞ্চাশ হাজার চারশত আশি সাঁইত্রিশ হাজার পাঁচশত পঁচিশ